শালিক পাখি চুড়ই পাখি বক পাখি ছাতার পাখি পায়রা ময়না পাখি ঘুঘু পাখি দাড় কাক মাছ রাঙা কোকিল টুনটুনি ফিঙে গোশালি আরও অন্যান্য রকমের পাখি দেখা যায় আমাদের গ্রামে আমার পাখি মধ্যে পায়রা খুব প্রিয় পাখি আমার আমার ভীষণ ভালো লাগে কারণ পায়রার গায়ের রঙ সাদা সাদা রঙ আমার ভীষণ পছন্দের এই পাখি বাড়িতে পষে যায় এদের বক বক শব্দ আমার খুব ভালো লাগে পুরুষ পায়রার মাথায় ছঝুটি থাকে যঝা অপূর্ব সুন্দর দেখতে লাগে বাড়ির উঠানে গম দিলে তারা দল বেঁধে খাবার খায় যা দেখতে আমার খুব সুন্দর লাগে পায়রা আমার একটা খুব পছন্দের পাখি